আমি টুকটুক তাওয়া রেস্টুরেন্ট থেকে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম আমার ঠিকানায় রামবান বার্নপুর কিন্তু যখন আমি ওটা পেলাম আমি লক্ষ্য করলাম ওটা পরিমাণটা ঠিক আমার পোষালো না আর অনেক কম ছিলো তাই জন্যে একটু যদি আমি এবার জানতে পারি কি ফিরানোটা কি চেষ্টা বা কি নিয়মকানুন আছে তাহলে খুবই সুবিধা হয়